এখানে কিন্তু আমাদের পোল্ট্রি কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু জবাই করা হয় এবং কীভাবে তারা চূড়ান্ত পণ্যের গুণমানকে প্রভাবিত করে তুলেছে এ যেমন চূড়ান্ত পণ্যের গুণমানকে যেমন পোল্ট্রি কিন্তু যারা গোটা নেয় তাদের কাছে কিন্তু তা কম দামে কেজিতে কম দাম হয় কিন্তু যারা জবাই করে এ জবাই করে হ্যাঁ তারা কিন্তু কাটা কেটে একদম ফ্রেশ মাংসটা নেয় তাদের কাছে কিন্তু একটু বেশি দাম নেওয়া হয় হয় তাদের এদের পণ্যের গুণমানকে আরও প্র বেশিভাবে প্রভাবিত করে তুলেছে কেননা তারা সেটাকে সেটার উপর অনেক অনেক খাটতে হচ্ছে কিন্তু যারা গোটা নিচ্ছে তাদের কিন্তু সে তারা গোটা দিয়ে দিচ্ছে সেটা বাড়িতে নিয়ে গিয়ে তাদের উপর কিন্তু কোনো খাটতে হচ্ছে না কিন্তু যখন অন তারা একদম ফ্রেশ মাংসটা নেয় তখন কিন্তু তাদের উপর খাটতে হয় এই কারণে কিন্তু তাদের যে পণ্যের গুণমানকে সেটা কিন্তু প্রভাবিত এএবং চূড়ান্ত এবং প্রভাবিত করে তুলেছে কেননা তখন তো তাদের দাম বেশি নিচ্ছে তারা কিন্তু খেটা একটু খাটলে কিন্তু তারা একটু বেশি দামে সেটা বিক্রি করতে পাচ্ছে